আমাদের এলাকায় স্বাস্থ্যসেবা কর্মীদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় যেমন সম্পূর্ণতা ও যোগাযোগের অভাব অনেক সময় স্বাস্থ্যসেবা কর্মীদের উপর উপকরণ সরঞ্জাম এবং প্রশিক্ষণের অভাব থাকে এছাড়াও সময় সংকটে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা বা সহযোগিতা নিয়ে অসমর্থক হতে পারে আর হচ্ছে একটা কম বেতন এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যা যেটা হচ্ছে স্বাস্থ্যসেবা কর্মীদের বেতন অনেকটাই খুব কম হয় এবং সুবিধার অভাব থাকতে পারে এর ফলে তারা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে পারে যা তাদের পেশাগত মোটিভেশান এবং কর্ম প্রবৃত্তি প্রভাবিত করতে পারে আর একটা হচ্ছে শিক্ষা ও কাঠামোর অভাব কিছু স্বাস্থ্যসেবা কর্মীদের শিক্ষাগত স্তর এবং প্রশিক্ষণের অভাব থাকে